আগে সব বেতের তুলো বলো তার পরে ধান সারার জন্যে ধান ফেলার জন্যে বেতের ইয়ে করা হয় সেই সব দিয়ে ধান সারানো হয় আর এখন স্টিলের এক এতে সরা মালসার এই সব নিয়ে ধান সারানো হয়

আগেকার যে জিনিসগুলো করতাম সংগ্রহ কিন্তু এখন আর সেই সব জিনিস আর পাওয়া যাচ্ছে না এখন সব আগে তো পিতল কাঁসা এতে সব বা ভাত খাওয়া হতো কিন্তু এখন স্টিলের স্টিলের জিনিসপত্র খাওয়া হচ্ছে কিন্তু পুরাতন জিনিসপত্র এখন খাওয়াই হয় না

আগেকার মতোন আগে আমরা একসঙ্গে সব থাকতাম সব কাকা বলো কা কাকিমা ইয়ে একসঙ্গে এক সংসারে সব রান্নাবান্না হতো কিন্তু এখন সেসব বন্ধ হয়ে গিয়েছে এখন সব যে যার আলাদা

এসব আলাদা হয়ে আছি কিন্তু এক সংসারে এখন আর নেই এখন যে যার আলাদা হয়ে আছি